আমার এলাকার প্রধান রাজনৈতিক দলগুলি হল তৃণমূল পার্টি কিন্তু আমার যখন বয়স ইয়ং ছিল আমি যখন তরুণী ছিলাম তখন কিন্তু আমাদের এখানে তৃণমূল বলে কোন কিছু ছিল না তখন ছিল কমরেড ব্রিটিশ এইসব নিয়ে দল ছিল দলগুলি সাধারণত গড়ে তোলা হয় সমাজের উন্নয়নের জন্য সমাজকে কীভাবে উন্নয়ন করা যায় সেই নিয়ে দলগুলো তৈরি করা হয় এখন আমাদের এখানে তৃণমূল বিজেপি সিপিএম এছাড়াও নানা নানা ছোটো ছোটো দল গড়ে উঠেছে কিন্তু এই দলগুলো আদৌ কোনো কাজ করছে কি না আমি জানি না কিন্তু আগে এই দলগুলো খুব ভালো কাজ করেছে গ্রামের উন্নয়ন শহরের উন্নয়নের জন্য এই দলগুলো গড়ে তোলা হয় কিন্তু সমাজে এমন অনেক জায়গা আছে যেগুলো এখনও তারা কোন কাজ করে উঠতে পারে নি তো আমার মনে হয় তো তাদেরকে কাজ করা উচিত তাদের যেহেতু তারা দল বা দলনেতা দলকে আগে নিয়ে যেতে চাইছে তো সেহেতু ওদেরকে কাজটা করানো উচিত বলে আমার মনে হয় এখনও গ্রামের অনেক পাকা বাড়ি নির্মিত হয় নি তো সেগুলো তাদেরকে নির্মিত করানোর দায়িত্ব রাখা দরকার